হ্যালো হ্যাঁ ভালো আছি বলছি আচ্ছা বলছি ভালো আছি ভালো আছি ওটা অনেক দিনের পরে ফোন করলি তো তুই কে ইয়ে কলেজ যাস নি কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি যে ও আরে আর বলিস নি বাড়ির দিকে ইয়ে আছে বলে আমি তো অনেক দিন কলেজ ফলেজ যাই নি সে যাই হোক ওই ওই ইয়েতে ওই বাড়িতে একটু স ঝামেলা হয়ে গিয়েছিলো আমার এক দাদার ছেলে বুঝতে পারলি দাদার ছেলে সে হচ্ছে যে ওই বাংলা ভাষার কোম কমে যাচ্ছে মানে ওই ইংরাজিতে এখন আমার এক দিদির মেয়ে বুঝতে পারলি তো তো সে হচ্ছে ওই ইংলিশে ইয়েতে পড়ে উ মানে উপরের দিকে হ্যাঁ তো সেখানে এখন যা পরিস্থিতি সে ইংরিজি ছাড়া আর কিছুই বোঝে না মানে বাংলাটা ঠুক ঠিকঠাক ভাবে বলতেও পারে না লিখতেও পারে না তো আম এখন যা পরিস্থিতি যা ওই সব নার্সিং যে সবগুলো উঠেছে সব কেজি স্কুলগুলো বল আর যে সব ইয়েগুলো বল সেই সব স্কুল হয়ে এখন বাংলা ভাষাটাকে যেন তারা ইয়ে করে ফেলছে কিন্তু বাংলা ভাষাটা এত তাতাড়ি নষ্ট হওয়ার জায়গায় নেই তো সেইখানে দাঁড়িয়ে বাংলা ভাষাকে প্রাধান্য তো আগে দিতেই হবে কিন্তু অনেকে এখন সেই বাংলা ভাষাটাকেই ভুলে যাচ্ছে আর কি হ্যাঁ যেটা একদমই ঠিক হচ্ছে না হ্যাঁ অনেকেই তো সেইটাই তো বলছি বাংলা ভাষায় অনেকে কথাই বলতে পারে না ঠিকঠাকভাবে তারা ভাবে যে বাংলা ভাষাটা যেন কোনো রা ভাষাই না ইংলিশটাই ভাষা কিন্তু ওর এরমভাবে তো থাকলে তো তাহলে তো বাংলা ভাষাটাই তো আস্তে আস্তে হারিয়ে যাবে না এই দিন যা পড়ছে আস্তে আস্তে হিন্দির থেকে হিন্দি চলে আসছে তাপরে ইংরেজি তা বাংলা ভাষাটা যেন মানুষ আর বলতে চাইছে না এরকম একটা ব্যাপার জায়গায় দাঁড়িয়েছে বাংলা আমাদের সবারই প্রিয় ভাষা তো সেইখানে দাঁড়িয়ে সেই ভাষাটাকে তো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে যা দিন পড়ছে যা স্কুল উঠেছে সব সব ইংলিশ ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তেমন তা কিছু কোথাও নেই বাংলা ভাষাটাকে তো আগে প্রাধান্য মানে বাঁচিয়ে রাখতে হবে আচ্ছা আচ্ছা